হ্যালো হ্যাঁ বল কেমন আছিস রে এই শোন না তোর সঙ্গে একটা না দরকার ছিল আমার ফোন সেই জন্য তোকে ফোন করলাম আর কি আমি না একটা নতুন ফোন কিনেছি বুঝলি তো আর একটা নতুন ফোন নম্বর সিম কার্ড নিয়েছি আর কি তো সেটাই আমি ডিজি লকারে আপডেট করতে চাই তো বলতে পারবি কী করতে হবে হ্যাঁ আচ্ছা অনলাইন হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওটা কি মানে অনলাইনে আপডেট করলে মানে যাই করলে হয়ে যাবে তো জিনিসটা ওকে ওকে ঠিক আছে দেখি আমি ট্রাই করি একবার কোনো প্রবলেম হলে বা তোকে আবার পরে জানাচ্ছি ওকে ওকে ঠিক আছে রাখছি রে এখন